ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পে অনেক কিছুই পরিবর্তন দেখতে আমরা পেয়েছি যার মধ্যে ওটিটি উন্নয়ন একটি অন্যতমর মধ্যে পড়ে ওটিটি আসাতে বাংলার অনেকই নতুন নতুন শিল্প শিল্পীরা নিজেদের ট্যালেন্ট তার মধ্যে দেখাতে পেরেছেন এছাড়াও যারা কোনো দিন চিনতেন না তাদের তারাও এখন চিনতে পেরে তাদের নিজেদের আয় এবং নিজেদের একটা চেনা পরিচিতি অনেক জায়গায় করে তুলেছেন অনেক এরকম নিম্নমানের ট্যালেন্ট অনেক ভালো ট্যালেন্ট এরকম নিম্নমানের শিল্প শিল্পীদের মধ্যে থাকত কিন্তু আগে সেটা প্রকাশ্যে আনাটা খুব একটা সহজভাবে ছিল না কিন্তু এখন ওটিটি আসাতে অনেকেই এই ট্যালেন্টগুলোকে দেখে দেশ বিদেশেতে নিজের জায়গা একটি ভালো মতন স্থান করতে পারছেন এছাড়াও তাদের নিজেদের সময়েতে তারা নিজেদের উন্নয়নের জন্যে অনেক কিছুই হাতে করতে পারছেন